আমি গাছপালা বৃদ্ধির জন্য দোআঁশলা মাটি ব্যবহার করে থাকি এবং দোআঁশলা মাটি ব্যবহার করে তো থাকি তাছাড়া যে সমস্ত আমার বাগান আছে বাগানে বেশিরভাগ ক্ষেত্রে আমি পোস মাটিটা ব্যবহার করে থাকি আর পোস মাটি ব্যবহার করার ফলে আমার পোস মাটি ব্যবহার করলে কী হয় গাছের ফুল গাছে যে সমস্ত শিকড়গুলো খুব তাড়াতাড়ি বিস্তার করে এবং বিস্তার করার ফলে গাছটা একটু মজবুতও হয় এবং গাছের পাতা কাণ্ড সমস্তটা মোটা হয় আর সার হিসাবে সার হিসাবে ঘরে তো গরু আছেই এবং সে গরুর যে গোবর হয় সে গোবরটাকে শুকনো করে তারপর সে গোবরটাকে চুনো করে সেটা জৈবসার হিসাবে খুবই উপকারি এবং খুবই ভালো ফল পায় সেটা জৈবসার হিসাবে ব্যবহার করলে এবং তাছাড়াও জৈব সার যখন না থাকে বা যখন বর্ষাকালে সারটা শুকনো করতে পারি না তখন তো কাঁচা সারটা দেওয়া যাবে না কারণ কাঁচা সারটা দিলে ওই গোবরের মধ্যে নানান পোকামাকড় হ্যানত্যান থাকে তার ফলে গাছ কেটে দেয় গাছ কেটে দেওয়ার ফলে গাছের ক্ষতি হয় তার কারণে কিছু কিছু ক্ষেত্রে আমাকে রাসায়নিক সার ব্যবহার করতে হয় যখন গাছটা যখন খুবই লিকলিক করে যখন রোগা থাকে তখন একমুঠো ইউরিয়া যদি সে গাছের গোড়ায় দিয়ে দিই বা যে সমস্ত ফুলগাছ আছে তার গোড়ায় দিয়ে দিই তাহলে গাছটা খুব সহজেই ডাঁটা এবং গাছটার যে সমস্ত পাতা সেগুলো সব উচ্চ হয় এবং খুব ঝাকড়ঝুমা হয়ে যায় তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যখন গোড়ার দিকটা যখন বুঝতে পারি যে শিকড়ের দিকে কোনো প্রবলেম হচ্ছে তখন ডিএপি ব্যবহার করে থাকি ডিএপি দশ ছাব্বিশ ইউরিয়া সমস্ত কিছুই গাছের গোড়ায় ব্যবহার করে থাকি এর ফলে গাছটা অনেকটাই সুন্দর হয় এবং খুব ঝাকড়ঝুমা হয় এবং দেখতেও খুব ভালো লাগে গাছটা